স্বাস্থ্যক্ষেত্রে আমার রাজ্য পশ্চিমবঙ্গ শুধু এলাকা নয় আমার আমার রাজ্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্যর ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে প্রধানত চিকিৎসা বা স্বাস্থ্য পরিষেবার জন্য আমাদেরকে দক্ষিণ ভারতে যেতে হয় সেখানে অ্যাপোলো ভেলোর বিভিন্নরকম সংস্থা বা যে সমস্ত চিকিৎসা মাধ্যম রয়েছে সেখানেই আমাদেরকে ছুটে যেতে হয় আমাদের রাজ্যের চিকিৎসা ব্যবস্থা অন্য রাজ্যের তুলনায় বা দক্ষিণ ভারতের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে এবং আমাদের রাজ্যে যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটাও প্রধানত শহরকেন্দ্রিক বা কলকাতা কেন্দ্রিক আমার এলাকায় বা আমার গ্রাম্য এলাকায় বা আমার ছোটো খাটো শহরে চিকিৎসা ব্যবস্থা অন্য রাজ্যের বা অন্য জায়গার তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে এবং আমাদের চিকিৎসার জন্য প্রধানত শহরেই ছুটে যেতে হয় আমাদের স্থানীয় চিকিৎসা ব্যবস্থা মোটেই উন্নত নয় সাধারণত একজন সাপে কামড়ানো রুগীকে সাপ সাধারণত গ্রামবাংলায় থাকে গ্রামবাংলার মানুষেই সাপের কামড় দেখা যায় কিন্তু যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা সাপে কামড়ানোর রয়েছে সেটা প্রধানত কলকাতা কেন্দ্রিক এখান থেকে সাধারণ গ্রামবাংলা থেকে কলকাতায় রুগী নিয়ে যাওয়া এবং সেখানে নিয়ে যেয়ে অ্যাডমিশান করানোর ক্ষেত্রে যথেষ্টই সমস্যা হয় এবং সুরাহা হয়নি নিয়ে যাওয়ার আগেই বা পরিকাঠামোর অভাবে একাধিক মানুষের মৃত্যু হয় বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যব্যবস্থা যথেষ্ট অনুন্নত এবং পরিষেবা ভালো নয়